কে আপনি কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়েছিলেন বলুন হ্যাঁ আপনার জামা কাপড় তো চলে এসেছে হ্যাঁ বাটি প্রিন্টের শাড়ি যেসব শীতের জামা কাপড় আপনি অর্ডার দিয়েছিলেন সব তো এসে গেছে হ্যাঁ তা আপনি আপনি কখন আসবেন আপনার ইচ্ছা আপনা আমি আপনি বলেছেন অডার দিতে আমি দিয়েছি এখানে এসেছে এবারে আপনার সময় আপনি কখন আসবেন না আসবেন কবে আসবেন আজকে আসবেন না আজকে আসতে পারবে না কালকে আসবেন আপনি আর দাম টাম যেগুলো ফোনে হয়েছিলো সেগুলো কিন্তু ঠিকঠাক করে দেবেন আর আর শীতের জামা শীতের জন্য যে আপনার ভাইপো না ভাইঝির জন্য যে সোয়েটারও সোয়েটার অর্ডার দিয়েছিলেন না সেটা কিন্তু এসেছে হ্যাঁ কিন্তু সেটা কিন্তু দাম অনেক আপনি কি আপ আপনাকে কিন্তু আমি বলেছি সেই দামটাই দিতে হবে আর রা আর আপনি যে হ্যাঁ ভালো ভালো নাইটি এসেছে আপনি যেগুলো বলেছিলেন সেই নাইটি এসেচে হ্যাঁ চুড়িদারের পিচ খুব সুন্দর সুন্দর এসেছে এবারে আপনি আসুন এসে দেখে যান আর ও আর দাম টামগুলো কিন্তু যেগুলো ব যেরকমভাবে বলেছিলো সেরকমভাবে দেবেন বলে দিলাম আচ্ছা হ্যাঁ ব্লাউজ অর্ডার যে ব্লাউজ অর্ডার দিয়েছিলেন এসেছে খুব সুন্দর সুন্দর ব্লাউজ এসেছে আর যে হ্যাঁ আর আপনি কুর্তির অর্ডারগুলো দিয়েছিলেন না হ্যাঁ সে কুর্তিগুলোও এসে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সুন্দর কুর্তি এনেছি এবারে দোকানে কাস্টমার এসেছে আমি রাখছি